ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত সম্পর্কে যদি বলতেই হয় তাহলে বলতে হয় যে ভারতীয় চলচ্চিত্র বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের যেমন টলিউড ভারতীয় চলচ্চিত্র বলতে টলিউড আগেকার যুগে যেমন উত্তম সুচিত্রা ছিল এখনকার বিভিন্ন রকমের জুটি উঠেছে এবং সঙ্গীতও এখন খুবই ভালো আগেকার ছিল মান্না দে তাছাড়াও আরো অনেকে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আশা ভোঁসলে এছাড়াও অনেকে ছিলেন অনেকে যাদের নাম না বলব তাকেই মনে হয় খুবই মনে হয় অবহেলা করছি না কিছু এরকম হয়তো মনে হবে তো আগেকার যুগে চলচ্চিত্র মানে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত খুবই উন্নত আমি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন রকম সব রকমই সিনেমাই দেখি সিরিজ খুব একটা দেখা হয় না কিন্তু সিনেমা প্রায়ই সব রকমই দেখি তবে আমি কোনো ঠাকুরের বা কোনো যদি যুদ্ধের বা ভূতের সিনেমা আমি খুব একটা ভালো পছন্দ করি তো আমার এগুলো ভালো লাগে আমার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী কে যদি বলতে হয় তাহলে আমার প্রিয় অভিনেতা হল যেহেতু আমি বাঙালি তো দীপক অধিকারী মানে দেব আমাদের সকলের প্রিয় বা আমার খুবই প্রিয় দেব তো প্রিয় অভিনেতা দেব আর প্রিয় অভিনেত্রী যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে কোয়েল মল্লিক হ্যাঁ আমার প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আমার সবথেকে প্রিয় সিনেমা হল অরুন্ধতী তো এই সিনেমার যে গানগুলো আছে সেইগুলো আমি খুব উপভোগ করি কারণ আমি এই গানগুলো খুবই ভালো লাগে যে গানটা ছিল হে নরপিশাচ তোর মুক্তি যে আজ তো আমার এই গানগুলো এছাড়া আরো অন্যান্য আরো এক দুটো গান আছে তো সেই গানগুলো খুব উপভোগ করি আমার প্রিয় গায়ক আমার প্রিয় গায়ক মান্না দে মান্না দের সব গানগুলোই আমার পছন্দের এছাড়া এখনের রয়েছে জিৎ গাঙ্গুলি এছাড়াও রয়েছে অনুপম রায় এছাড়াও আরো অনেকে রয়েছেন এই গানগুলো আমি তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে কেন প্রায় সব ক্ষেত্রে বললেই চলে আমি মান্না দের গান আর শিলাজিতের গান খুব বেশি শুনি এছাড়া আরো অনেকে রয়েছে যাদের গান আমি খুব শুনি আমি গানের খুব ভক্ত আমার সবথেকে প্রিয় গান যদি বলতে হয় তাহলে মান্না দের গাওয়া কফি হাউজের সেই আড্ডাটা এই গানটা আমার খুবই পছন্দ তো আমার প্রিয় গায়ক সম্পর্কে যদি বলতে হয় যে মান্না দে তো উনি বিভিন্ন রকমের গান গেয়ে গেয়েছিলেন তিনি মানুষের সম্পর্কে মানুষের বোধ সম্পর্কে এবং মানুষ যেটা বাস্তবে করে সেই বাস্তবের সঙ্গে ছন্দ মিলিয়ে তাল মিলিয়ে বাস্তবের সঙ্গে অনেকটা ম্যাচ খাইয়ে বা মিলিয়ে তার গানগুলো লিখে গিয়েছেন এবং তাকে একধারে বাঙালি শুধু আমি বলে নয় বেশিরভাগ বাঙালি বেশিরভাগ নয় প্রায় সব বাঙালি এমন কোনো বাঙালি দেখা যায় না যাকে মান্না দে পছন্দ করে না মানে যার পছন্দের মান্না দে মানেই মানুষের বাঙালির একটা ইমোশান কাজ করে একটা আবেগ কাজ করে তো আমার প্রিয় গায়ক হল মান্না দে